পুরুলিয়া জেলার প্রধান সংস্কৃতি বা সামাজিক ঐতিহ্য বাংলা ভাষা সাথে সাথে আরও অন্যান্য ভাষাবাসী বসবাস করে পুরুলিয়ায় যেমন মুসলিম খ্রিস্টান শিখ এরা বসবাস করে পাশাপাশি আদিবাসীরাও বসবাস করে আদিবাসীরা নিজেদের ধর্ম এত সুন্দরভাবে উদযাপন করে যে তাদের থেকে চোখ ফেরানো যায় না বহু বিদেশি মানুষ এই আদিবাসীদের উৎসব দেখার জন্য পুরুলিয়ায় এসে থাকে পুরুলিয়াতে তো আছেই এইসব জিনিস উৎসব আমাদের পুরুলিয়ার সেরা আমাদের পুরুলিয়ার মতো উৎসব আর কোথাও হয় না তাই আমি খুব গর্ববোধ করি যে আমি এখানকার বাসিন্দা শুধুমাত্র আদিবাসীদের উৎসব বললে চলে না সকল উৎসবে আমাদের উৎসবও এমনভাবে পালন করা হয় যে দেশ বিদেশের মানুষ অত দূরে থাকতে পারে না ছুটে আসে পুরুলিয়ায় পুরুলিয়ার সংস্কৃতি দেখার জন্য তার সাথে সাথে যেসব বাঙালি নয় এমন মানুষ বসবাস করে তারাও তাদের ধর্ম সমানভাবে পালন করে আমরা তাতে খুব আনন্দ বোধ করি আমরা সেই ধর্ম পালনে যোগদান করি আমরাও যাই আমরাও চাই তাদের সংখ্যা কম বলে তারা সবসময় কষ্ট পাক না আমরাও তাদের উৎসবে যোগদান করি যার কারণে তাদের সংখ্যা আরো বৃদ্ধি পায় এবং তারা আরো বেশি আনন্দ উপভোগ করে তারা আনন্দ করে এবং আমরা তাতে যোগদান করি আমরাও আনন্দ করি এইসব জিনিস মানুষের জীবনে থাকা খুব বেশি জরুরি এগুলি মানুষের জীবন থেকে সরে গেলে মানুষের জীবন মূল্যহীন হয়ে উঠবে তাই এগুলো থাকা খুব বেশি দরকার মানুষের জীবনে